থানীয় অর্থনীতিতে এই যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভাষা কিন্তু ভালোভাবেই ব্যবহৃত হয় বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমাদের মায়ের সাথে তুলনা করা হয় হয়েছে যেটা আমাদের জননী এক পোকার জননী হলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষা ব্যবসা বাণিজ্যের খেতে খের্তে কিন্তু বাংলা ভাষা খুব ভালোভাবেই ব্যব্হারিত হয় যেমন তুমি কি আমার কাছ থেকে এ আলুটা নেবে তখন অপরজন বলছে হ্যাঁ নিবো এইভাবেই বাংলা ভাষা কিন্তু প্রচলন খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্তে আবার হয়তো দোকানে যাওয়া হলো দোকানে গিয়ে কোনো ব্যবসা করছে ব্যবসাদার তাকে একজন খদ্দের বললো আপনার দোকানে কি এটা আছে তখন উনি বললেন হ্যাঁ আছে এইভাবে বাংলা ভাষাটা কিন্তু খুব সারা ভারতবর্ষ ধরেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব ভালো ভাষা ব্যব্হারিত হয় নাহলে কিন্তু ঠিকঠাক যায় না অর্থনীতির ক্ষেত্রে তো যেমন বাংলা ভাষা খুব ব্যবহার করাটাই শ্রেয় আমার মনে হয় কারণ বাংলা ভাষা খুব সহজ ভাষা মানুষ যদি বাংলা ভাষা শিখবো বলে আমার নিজের দেশের নিজের গ্রামে মার্তি ভাষা এটা যদি শিখবো বলে মানুষ কিন্তু অনাহাসে শিখতে পারে এটাতে ব্যবসা বাণিজ্যও কিন্তু খুব ভালোভাবে হয়